স্কুল জীবনে সবার কোনো না কোনো বিষয়ে প্রিয় থাকে সেরকম আমারও স্কুল জীবনে প্রিয় বিষয় ছিলো গণিত অঙ্ক তো অঙ্ক ছোটোর থেকে করতে খুব ভালো লাগতো কারণ অঙ্কের মধ্যে ছিলো একটা রেষারেষি যোগ বিয়োগ গুন ভাগ যার মধ্যে একটা ফলাফল পাওয়া যায় সমাধান পাওয়া যায় এই জন্য অঙ্ক ভালো লাগে যেটার একটা সম সম সমাধান বা বের করা যায় যে যে কোনো সমস্যার মধ্যে থেকে একটা সমাধান বের করা যায় এই জন্য আমি অঙ্কটাকে বেছে নিয়েছিলাম তো অঙ্কটার আমার যে টিচার ছিলো সে আমাকে এক্সট্রা টাইম দিয়ে আমাকে খুব ভালো করে অঙ্কর দিক দিকটা বুঝিয়ে দিতো তো আমার এর মধ্য থেকে ভালো লাগতো অঙ্কর সরল শতকরা বিশেষ করে বীজগণিতের কিছু অংশ জ্যামিতির কিছু অংশ এখনও কিছু কিছু সূত্র বীজগণিতের কিছু কিছু সূত্র মনে আছে যেগুলো আমার জীবনেও হয়তো কোনো দিনও ভোলা যাবে না এছাড়াও যে ছিলো ভগ্নাংশের কিছু অঙ্ক অঙ্ক এবং কি আরো যে বিভিন্ন পার্টগুলো এগুলো তো প্রতি ক্লাস অনুযায়ী চেঞ্জ হতে থাকে তো সবথেকে যেটা ভালো লাগতো সরল শতকরা পার্সেন্টেজের ব্যাপার সরল হাস্যকর শতকরার যে এগুলো এগুলো সবথেকে বেটার ছিলো এর মধ্য থেকে সবই ভালো আর অঙ্কটা আমার এই জন্য ভালো লাগতো কারণ আমার যে টিচার ছিলো সে আমাকে তার বেশি করে এফর্ট দিতো এর কারণে অঙ্কটা আমার কাছে প্রিয় সাবজেক্ট হয়ে ওঠে এরপরে আমি মাধ্যমিক দিই এবং অঙ্কটা মিডিয়াম একটা সব কিছু ঠিকঠাকই চলে আসে